বাংলাভাষা যেটুকু আমরা জানি সেটুকু হয়তো আমরা হিন্দিতে বলতে পারি না তাই ব্যাগটাকে কী বলি বা কোনও জিনিস যদি থাকে সামনে নামানো বাংলা ভাষায় আমরা যেটুকু জানি সেটুকুই আমরা বোঝাই যে এটা এই জিনিস যদি ভাবি যে না আমাদের কাছে একটু জল নামানো আছে সেটা বাংলা ভাষায় আপনাদের কী বলে হিন্দিতে সেটা আমরা হয়তো জানি না আমরা ইশারায় বোঝাই যে ওটা জল কী কোনও ব্যাগ নামানো রইলো ওটা বাংলায় বোঝাতে পারি না আমরা বাংলায় জানি বাংলায় বোঝাতে চাই সেটা আপনারা হিন্দিতে বলেন আমরা সেটা পারি না বাংলায় এটা আমরা বলি ব্যাগ কিন্তু আপনারা বোঝাতে চেষ্টা কোল্লেও আমরা বোঝাতে পারি না এবার আমাদের চোখে মুখে ইশারায় আমরা সেটুকু আপনাদেরকে বোঝাতে চেষ্টা করি যে এটা এই জিনিস